পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিল্প বা কারুশিল্পগুলি অনেক আছে আমরা জানি তবে আমার মনে হয় যেটুকু আমি জানি রেশমশিল্প থেকে কাঁসার বাসন সোনার রুপোর গহনা মাদুরশিল্প হাতের তৈরি কুটিরশিল্প যেমন মাটির কৃষ্ণনগরের মাটির কারুকাজ বিভিন্নভাবে বিখ্যাত তারপরে রয়েছে পেতলের ডেরাকোট টেরাকোটার কাজ ডোকরাশিল্প বিষ্ণুপুরের এগুলো বিভিন্নভাবে বিখ্যাত আর এগুলি অনুশীলন হচ্ছে এক প্রজন্ম থেকে এক প্রজন্ম এগুলি তাদের বর্তমান প্রজন্ম উত্তরসূরিদের কাছে বা পূর্বসূরিদের কাস থেকে তারা শিখছে আর থাকতে থাকতে যেন এটা একটা পারিবারিক আদান প্রদান হয়ে গেছে এইভাবে তারা শিখে ফেলছে এছাড়া আমাদের মৃৎশিল্পটা বিখ্যাত পশ্চিমবঙ্গের দুর্গাপুজো থেকে কালীপুজো সরস্বতী পুজো কার্তিক পুজো এত প্রতিমা হয় সেগুলো মৃৎশিল্পের জন্য আর বারো মাসে তেরো পার্বণ তো লেগেই রয়েছে তার সঙ্গে ভাদু টুসু লক্ষ্মীপুজো সরাই লক্ষ্মী এইরকম নানা ক্ষেত্রে আমরা মাটির প্রতিমাকে আমরা সারা বছর ধরে পেয়ে থাকি সেটাও একটা মৃৎ শিল্পের বিখ্যাত নমুনা আমাদের পশ্চিমবাংলার মৃৎশিল্প প্রতিমা হিসেবে বাইরের দেশেও পাড়ি দিচ্ছে এছাড়া আজকাল বিয়েবাড়িতেও মাটির তৈরি থালা বাটি গ্লাস তত্ত্ব সাজানোতে বিভিন্ন সৌন্দর্য আনয়নে এবং এমনকী কোনও কিছু পরিচালনায় যে প্রদীপ প্রজ্জ্বলন হয় সেই মাটির প্রদীপটি সেটিও কিন্তু মাটিরই হয়ে থাকে এইভাবে আমাদের বাংলার শিল্প বিখ্যাত জায়গা নিয়েছে এবং আ দি আদি দিন থেকে আজও পর্যন্ত বহমান এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগুলির যেন দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে তাই তার গতিময়তা যেমন ফিরেছে মানুষের জীবন জীবিকার মানও উন্নতি হয়েছে আর জীবন জীবিকার মানের উন্নতি হওয়ার জন্য হওয়ার জন্যেই পরবর্তী প্রজন্ম তার পূর্বসূরিদের কাছ থেকে শেখার আগ্রহ পাচ্ছে এবং তারা তাদের জীবনের মানটাকে অনেক বেশি উন্নত করেছে শিক্ষা থেকে সংস্কৃতি প্রতিদিনের যাপনের মধ্য দিয়ে এইভাবে আমাদের এই শিল্পগুলি এগিয়ে চলেছে এছাড়া যেমন রেশমশিল্প রয়েছে সেরকম তাঁতবস্ত্রশিল্প এগুলিও বিখ্যাত জায়গা করে নিয়েছে এছাড়া হ্যান্ডলুম হাতের তৈরি বিভিন্ন কারুকাজ কাঁথা স্টিচ তারপরে গুজরাটি স্টিচ এই স্টিচের মাধ্যমে ঘর সাজানোর থেকে পরিধেয় বস্ত্র যেমন পাঞ্জাবি পাতলুন বাচ্চাদের ফ্রক ছোটো ছেলেদের জামাকাপড় আমাদের মহিলাদের শাড়ি সমস্ত ক্ষেত্রে একটা জায়গা করে নিয়েছে এই টেক্সটাইলের সঙ্গে সূচি শিল্প এবং এই শিল্পের মধ্য দিয়ে যেমন আমাদের প্রসারিত হচ্ছে শিল্পের পরিকাঠামো বা তার উন্নতি সেরকমভাবে মানুষও তার গ্রহণযোগ্যতাকে অনেক বাড়িয়েছে আর এর ফলাফল হিসাবে বিভিন্ন মেলা প্রাঙ্গণে আমরা দেখি যেমন আমাদের এইদিকে হয় শিল্পমেলা তারপরে কারিগরি মেলা সৃষ্টিশ্রী মেলা সবলা মেলা তারপরে হচ্ছে কল্পতরু মেলা এই মেলার মধ্যে আমরা সেই প্রযুক্তিগত যে উন্নতি হয়েছে আমাদের বিভিন্ন শিল্পের মধ্যে অর্থাৎ কুটিরশিল্পের মধ্যে যেটা আমাদের মা বোনেদের ঘরের তৈরি সেগুলোরও আমরা হদিশ পাই এরকমভাবে গয়নাশিল্প যেমন সোনা রুপো তৈরি গয়না স্যাঁকরার থেকে আমাদের যে তৈরি হয়ে আসে তার এত চাহিদা বিয়ে মানেই গয়না পরার একটা পদ্ধতি হয়ে আসছে নারী মানেই গয়না পরবে বিয়েতে কিছু না হলেও হাতের কানের গয়নাটুকুও দিতে হয় আর কিন্তু এত দাম আর সেটাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার যে অসুবিধা তার বিকল্প হিসাবে আজকাল বিভিন্নরকমের ডোকরা থেকে মাটির গয়না কাঠের তৈরি গয়না পুঁতির গয়না এগুলোরও চাহিদা বেড়েছে এবং যথেষ্টভাবে আমাদের পশ্চিমবঙ্গে এই শিল্পটা এগিয়ে চলেছে আর মৃৎশিল্পর কথা তো আগেই বললাম প্রতিমা থেকে আমাদের এখন খাওয়াদাওয়া রন্ধনশিল্পেও মৃৎশিল্প ব্যবহৃত হচ্ছে কাঠের খোদাই করা বিভিন্ন রকমারি আসবাবপত্র ঘর সাজানোর জিনিস কাঠের প্রতিমা তারপরে কাঠের মানুষের ব্যবহৃত দ্রব্যাদি যেমন মহিলারা কাঠের তৈরি হার চুড়ি কানের এগুলোও পরছে তেমনি ঘর সাজানোর বিভিন্ন আলংকারিক ক্ষেত্রেও কাঠের ব্যবহার অনেক বেড়ে গেছে আর এর সঙ্গে সঙ্গে যেটা আরেকটা বলা প্রয়োজন এই কুটিরশিল্পে কিন্তু জায়গা করে নিয়েছে রন্ধনশিল্প আমাদের ঘরের মা বোনেরা তাদের সুন্দর নরম হাতের ছোঁয়ায় বিভিন্নভাবে এই শিল্পটাকে তারা একটা জায়গা করে নিয়েছে শিল্পের মাধ্যমে রন্ধনশিল্পকে আর এই শিল্পের জন্যই বড়ো বড়ো হোটেলেও আজকাল বাংলার যে রন্ধনশিল্প তার একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা যেন দেখা দিয়েছে প্রতিটি ক্ষেত্রে যেমন ইলিশ মাছের পাতুরি পাওয়া যায় এমন একটা দোকান সেখানে যেতেই হবে সেখানে হয়তো দাদাবৌদির দোকান নামে বিখ্যাত কখনও কোনও বড়ো বড়ো শিল্পীরা তদের দোক দোকান ব্যবস্থা করেছে এই রন্ধনশিল্পের মাধ্যমে সেটাও একটা ব্যবসা বাণিজ্যের পর্যায়ে পৌঁছে গেছে কখনও আমরা শিল্প মাধ্যমেও বিভিন্ন যে মেলা প্রাঙ্গণেও এইরকম শিল্পের কদর আমরা পেয়েই থাকি বিভিন্ন স্টলে তারা তাদের বিভিন্ন রকমারি রান্না যেমন ভেটকি মাছের পাতুরি উল্লেখ করতেই পারি এই মাছ বিক্রি হচ্ছে এবং আমাদের এখানে তো একটা মেলা হয়েই গেল যেখানে ঠাকুরবাড়ির হেঁসেল সেখানেও ভেটকি মাছের পাতুরি খুব ব্যাপক হারে বিক্রি এবং চাহিদা আমরা লক্ষ্য করলাম ট্যাংরা মাছের ঝোল এটাও একটা সাধারণ খাবার হলেও ভীষণভাবে পথ্য যেমন তেমনি স্বাদেও তার রসনাতৃপ্তের একটা জায়গা সেই ঝোলও একটা ঐতিহ্যের বাতাবরণে সে তার এগিয়ে চলেছে আর এর সঙ্গে আমাদের নবদ্বীপের যেমন মিষ্টি দই রয়েছে আমাদের পাল্লা দিয়ে তেমনি মাদার ডেয়ারির দইও জায়গা করে নিয়েছে এখন গরমকাল এখন তো প্রতিটা দিন প্রতিটি বাঙালির বাড়িতে পাতে ভাতের পাতের পরেই মিষ্টি দই যেন একটু পড়বে এই অপেক্ষায় সকল বাঙালিরা থাকে তাই এইভাবে আমাদের এই পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিল্প এবং কারুশিল্পগুলি তাদের মতন করে এগিয়ে চলেছে